বাঙালিদের ঘোরার জায়গা তো অনেক কিছুই আছে বাঙালিদের ঘোরার যেরম আমরা বাঙালির ঘোরার জায়গা বলতে বিশেষ করে যেটা আমরা সাধারণভাবে বলি দীপুদা দী বলতে দীঘা পু বলতে পুরী আর দা বলতে দার্জিলিং বোঝায় তাছাড়াও আরো আনুষাঙ্গিক অনেক জায়গায় আছে আমাদের পশ্চিমবঙ্গে ঘোরার জন্য তার মধ্যে প্রথমটা আমি বলছি যেরম দীঘা দীঘায় মানুষ বেড়াতে যায় কম খরচে যেরম মানুষ দু রকম মানুষ আছে একরকম একরকম মানুষ হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষ আর একজন একটু ধনী মানুষ ধনী মানুষরা একটু বেশি খরচ করে বেশি পয়সার দিকে যায় আর গরিবরা বা আমরা মধ্যবিত্তরা এরা একটু কম খরচের মধ্যে আমরা দীঘা যাই যেরম দীঘায় গেলে আমাদের সুবিধা হচ্ছে কী এখান থেকে আমাদের কম খরচে গাড়ি ভাড়াও কম হয় এখন ট্রেন হয়ে গেছে ট্রেনেও কম খরচে যাওয়া যায় আর দীঘায় গেলে লজিং চার্জটাও অনেকটা কম বিভিন্ন রকম লজিং আছে কমেও আছে বেশিও আছে আর দীঘায় গেলে দেখার মতো আছে সমুদ্র আছে সমুদ্রে চান করা সমায় কাটানো যায় প্লাস আনুষাঙ্গিক আরো আশেপাশের যেরম মোহনার দিকে আছে কিছু লোক মাছ ধরা দেখতে যায় জেলেদের কীভাবে মাছ টাছ ধরে বা কীভাবে তারা বসবাস করে ওখানে সেসবগুলোও দেখতে যায় তাছাড়া আরও দীঘায় কিছু আছে যেরম বাদাম বাগান আছে দীঘার কাছাকাছি একটা আপনারা জানেন না হয়তো জুনপুট বলে একটা জায়গা আছে সেখানে আগে আমাদের ছোটোবেলায় আমি পড়েছি দীঘা সেটা ওই যে সো ওই জুনপুটটা ছিলো মৎস্য গবেছণাগার কেন্দ্র এখানেও কিছু লোক যায় তারপরে আশেপাশে আরো একটা আছে শংকরপুর সেখানেও মানুষ যায় শংকরপুরে তারপরে এখন মন্দারমণি হয়েছে সেখানেও যায় এটা গেলো দীঘার পাট তারপরে পুরীর দিকে গেলে পুরীতেও মানুষ যায় পুরীতে তোমার সমুদ্রেরচ্ছ্বাসটা জ্বলোচ্ছাসটা আরো দীঘার থেকে আরও একটু বেশি তারপরে তোমার দিকে পুরীতে তোমার জগন্নাথ মন্দির আছে আরো তোমার যে মন্দিরগুলো আছে তারপরে নন্দনকানন আছে চিল্কা হ্রদ আছে এই সব তো আছেই তারপরে আরো আছে যেরকম দার্জিলিংয়ে দার্জিলিঙেও মানুষ গরমের সময় ঠান্ডার ভাবটা নেওয়ার জন্য ওখানে যায় তাছাড়াও আমাদের কলকাতায় কাছাকাছি পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার কাছাকাছি যেগুলো আছে যেরকম ধরুন কালীঘাট দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের নদীর ওপারে গেলেই আবার আছে বেলুড় মঠ তারপরে আমাদের কলকাতায় কালীঘাটের কাছাকাছি যেগুলো আছে যেরকম ধরুন সাইন্সসিটি নিকো পার্ক তারপরে আপনার জুবলী পার্ক ন্যাচেরাল পার্ক হয়েছে এখন নতুন করে নতুন না যদিও তবুও অনেক দিন হয়ে গেছে যেরকম ন্যাচারাল পার্ক হয়েছে ন্যাচারাল পার্ক আরো আন আনুষাঙ্গিক আরো অনেক কিছুই আছে যেরকম আমাদের অনেকেই যারা গ্রামের দিকে বাস করি তারা আমরা কোনো দিন মেট্রো দেখি নি অনেকে আছে মেট্রো চোখেই দেখে নি এবারে কলকাতায় কালীঘাটে গেলে বা এই ধর্মতলায় গেলে সেইগুলো মেট্রো একটু চড়ে গেলো মেট্রো দেখতে পেলো আরো অনেক কিছুই আছে দেখার মতো যেরম জাদুঘরে অনেক কিছুই আছে দেখার অনেক পশু পাখি অনেক জীব জন্তুর কঙ্কাল রয়েছে তারপরে আরো একটা আছে যেরকম ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার ভেতরে অনেক কিছুই আছে আমাদের পৌরাণিক অনেক কিছুই রয়েছে তার ভিক্টোরিয়ার উলটো দিকেই রয়েছে তারামণ্ডল বিড়লা তারামণ্ডল সেখানেও আমাদের আকাশের জগতের অনেক তারা টারা এইগুলোর সম্বন্ধেও কিছু দেখানো হয় বা এগুলো দেখা যায়